স্ট্যাম্প পয়সা শিলা এগুলো সংগ্রহ করতে আমাকে বেশ ভালোই লাগে এরা মানসিক স্বাস্থ্যের জন্য কীভাবে কাজ করে অ্যাকচুলি প্রথম দিনের স্ট্যাম্প বা পয়সাগুলো তো আজকালকার সময় আর পাওয়া যায় না তো সেগুলো সংগ্রহ করে রাখতে আমার খুবই ভালো লাগে এবং সেগুলো এক একটার সাথে স্মৃতি জড়িয়ে থাকে যেগুলো পরবর্তীকালে দেখলে আমার মানসিক বা খুব ভালো লাগে এবং মানসিক শান্তি লাগে সেই কারণে মানসিক শান্তি রাখা মানে স্বাস্থ্যের শান্তি স্বাস্থ্যের সুস্থতা সেই কারণে আমাকে এইসব জিনিসগুলো সংগ্রহ করতে খুবই ভালো লাগে এবং শিলা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে বিভিন্ন ধরণের শিলা আমি সংগ্রহ করি কারণ বিভিন্ন ধরণের শিলাগুলো আমাকে মনে করিয়ে দেয় কোন জায়গাটার কোন শিলা এবং কোথায় ঘুরতে গিয়েছিলাম যার কারণে আমার মানসিক স্বাস্থের দিক খুবই সাহায্য করে আমাকে ভালো থাকার জন্য এবং এগুলো আমার সংগ্রহ করতে খুবই ভালো লাগে এবং এই শিলাগুলোকে বিভিন্ন পাহাড় পর্বত কেটে বা বিভিন্ন পাহাড় পর্বত ভেঙে সেই ছোটো শিলায় পরিণত হয় ও কিছু কিছু শিলা খুবই ভালো দেখতে হয় এবং তার সেই শিলাগুলি খুবই দুর্লভও হয় এবং সহজে সেসব শিলা পাওয়া যায় না তো সেরকম আমার দুর্লভ শিলা বা সেরকম আমার খুব প্রথমদিকের শিলা পয়সা বা স্ট্যাম্প এই জিনিসগুলো সংগ্রহ করতে ভালো লাগে এবং যাতে আমার পরবর্তীকালে আমি বলতে পারবো আমার মনে হয় বা সেগুলো দেখলে আমার ভালো লাগে যে আমি খুব নতুন জিনিস শিলা বা স্ট্যাম্প বা পয়সা আমি সংগ্রহ করে রেখেছি